হুম বলুন বলুন আপনি কতো ফল নিতে চান আম আশি টাকা আশি টাকা কেজি আছে আম সবেদা ওই একই দামে আছে আশি নব্বুই নো ক আর অতো দেখুন চার পাঁচ কেজি আপনাকে কমেই বলা হচ্চে হুম আচ্ছা আচ্ছা

আচ্ছা ঠিক আছে আপনি আসুন দেখছি কতোটা কী কমানো যায় আচ্ছা আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে আপনি দোকানে আসুন আমি দেখছি কতো কী কম কম করে দাওয়া যায় হ্যাঁ বলুন হুম আপনি বলুন আমি লিখে নিচ্ছি

আচ্ছা ঠিক আছে আপনি আসুন আমি দেখছি তো আচ্ছা কম সম করেই নেবো ক্ষনে আসুন ওকে এখন পেঁয়াজ পঞ্চাশ টাকা কেজি আলু পনেরো পঁয়তাল্লিশ টাকা কেজি

আচ্ছা ঠিক আছে